আমাদের পাড়া এলাকার ছেলেরা বা লোকেরা ভিভো ওপো রেডমি রিয়েলমি স্যামসাং আইফোন এসব ব্র্যান্ডের ফোনগুলি খুবই পছন্দ করে এবং কেন কেননা আমাদের এই যে ফোনগুলো ভিভো ওপো এগুলো ক্যামেরার হিসেব দি ভালো রেডমি রিয়েলমি আইফোন স্যামসাং এগুলো গেমিংয়ের দিক থেকে ভালো আমার কাছে ভিভো ফোন আছে তো আমি কেন এই ফোনটা ইউস করছি কারণ ভিভো ফোনটাতে আমার প্রসেসার ভালো আছে আমার ক্যামেরা ভালো আছে এবং আমার সমস্ত কিছু ডিসপ্লে ডিসপ্লে সব কিছুই ভালো আছে সুপারফাস্ট চার্জার আছে তো আমার ফোনটি ত আমি খুবই সন্তুষ্ট আমি চাই যে হ্যাঁ এরকম ফোন যেন সবারই কাছেই থাকুক সবাই যেমন এরকম ফোন নিয়ে ঘুরে বেড়ায় ভিভো আর সত্যি কথা বলতে ফোন খুবই ভালো জিনিস আবার তেমন খুব খারাপ জিনিস তো ফোনের মধ্যে যে সমস্ত প্রসেসার আছে এটা খুবই ভালো প্রসেসার আছে তো এই প্রসেসারগুলো কাজে লাগিয়ে এগুলো গেমিংয়ের জন্য কাজে লাগাই আবার কেউ অ্যাপসের জন্য কাজে লাগায় আর কেউ ছবির জন্য কাজে লাগায় তা আমার মতো বলে ভিভো ফোন নেওয়া অনেক ভালো